আমি আমার বাড়িতে অতিথি আসলে তাদের সাথে ভালো ব্যবহার করেই থাকি কেননা অতিথিরা তো আর সব দিন আসে না সেই জন্য তাদের সাথে এ ভালো ব্যবহারই করতে হয় হয়তো তারা যখন বাড়িতে আসে তাদেরকে বসতে দিই এবং ব বসার পরে জল দিই শরবত করে দিই বা কোনো গরমকালে আসলে কোল্ড ড্রিঙ্কস দিই তো তারপর মিষ্টি কিছু বা কিছু টিফিনের ব্যবস্তা থাকলে সে টিফিন খেতে দিই তারপর ওর যখন খাবার যখন খাবার টাইমে খেতে দিই ই ভালো মন্দ কিছু করে খাওনোরই চেষ্টা করি বা তাদেরকে কিছু কাজ করতে দিই না অতিথিরা তো আমাদের বাড়ি সব দিন আসে না এবং আমাদের বাড়িতে আমি লোকেদের জন্য রান্না করতেই করতে এমন কিছু রান্না করতে চাই অয় যেমন ভালো কিছুই রান্না করতে চাই কেননা অতিথি বা লোকজনরা তো সব দিন আমাদের বাড়িতে আসবে না তাই জন্য তাদের তারা যেদিন আসে সেদিন ভালো কিছু রান্না করে খাওয়াতেই আমি ভালোবাসি যেমন মটন নিয়ে আসি কিছু চিকেন নিয়ে আসি ইবা আরও অনেক ভালো মন্দ ইত্যাদি ইত্যাদি রয়েছে সেই সব নিয়ে আসি তো আমি বেশি করে নিয়ে আসি রান্না করি ভালো করে দিয়ে সবাইকে খাওয়াই আর আমি নিজের হাতে রান্না করতেই বেশি পছন্দ করি কেননা রেস্টুরেন্ট থেকে নিয়ে আসলে সেই খাবারের আর কী ভ্যালু রইলো যেহেতু অতিথি এক দিন আসবে তাদেরকে নিজের হাতে রান্না করে খাওয়ানোটাই আমার মনে হয় ভালো তো সেইক্ষেত্রে আমি আবার ভাতের সঙ্গে এ মাটন চিকেন বা কিছু ভালো করে সবজি বানাই তারপর আবার কী পাঁপড় ভেজে দিই মিষ্টি দই পায়েস সব কিছুরই ব্যবস্থা করে থাকি কারণ অথিতিরা যেহেতু আসছে তাদেরকে খাওয়াতে হলে একটু তো ভালো মন্দ কিছু করেই খাওয়াতে হবে এমনি যাতা করে খাওয়ালে তো আর হয় না তো এইক্ষেত্রে আমি এ সব সময় বা চেষ্টা করি যে নিজে হাতে ভালো কিছু রান্না করে খাওয়ানোর